আমি গাছের ভালো স্বাস্থ্যের জন্য আমি আমার মাসির কাছ থেকে পরামর্শ নিই কারণ আমার মাসি গাছ লাগাতে গাছ চারদিক বাগান করতে খুব ভালোবাসে যেহেতু কা আমার মাসি চাষিবাসী মানুষ তো নিজে আলু ধান এসব চাষ করে এবং এসব সম্পর্কে তার ধারণা যথেষ্টভাবে ভালোভাবেই আছে আমি ততটা কিছু জানি না মাসির কাছে নিই তাছাড়া এখন তো ফোনের যুগ তো সবই ইন্টারনেটে দেখতে পাওয়া যায় আর যারা বাগান করতে ভালোবাসে বা বাগান আছে যাদের বাগান ভালো গাছ লাগায় গাছকে ভালোবাসে তারা অনেক কিছু ভিডিও বা ছবি ফেসবুক এবং ইউটিউবে ইনস্টাতে আপলোড করে থাকে আমি সেখানেও দেখি সেখান থেকেও অনেক ইন্সপায়ার হই সেখান থেকেও অনেক পরামর্শ নিই যে কী করে গাছকে ভালো রাখা যায় বা কী কী কোন গাছ ভালো বা কোন গাছ কীভাবে লাগালে কীরকমভাবে হবে একটা গাছের আয়ু কীরকম বা কীভাবে যত্ন করলে গাছটা ভালো থাকবে সেই বিষয়ে ইন্টারনেট থেকেও দেখি আর আমার মাসিমণি আর আমার দাদাও গাছ লাগাতে খুব ভালোবাসে মোটামুটি গাছের সম্পর্কে জানে যে গাছটা এভাবে যত্ন করলে গাছটা খুব সুন্দরভাবে হবে বা এভাবে সারিসারিভাবে গাছ লাগালে দেখতে ভালো লাগবে বা কোন সময় কোন গাছ লাগানো ভালো বা এমনি সবজি টবজি বাগান করা ফুলের দিক থেকে আমার দাদা মাসিমণির কাছ থেকে পরামর্শ নিই তাছাড়া তো ইন্টারনেটের যুগে ইন্টারনেট তো আছে ওখানে অলমোস্ট সব কিছুই দেখতে পাওয়া যায় সেখানেও নিই এখন এখন ওই ইন্টারনেসে সবই পাওয়া যায় নতুন নতুন গাছ লাগানো বাগান তৈরি নতুন নতুন ফুলের নাম নতুন সবজির চাষ এসব সব কিছুই দেখতে পাওয়া যায়